আমি মনে করি অতিরিক্ত জ্বালানি গাইকড়া পরিবেশের ক্ষতিকর জিনিস আজ এই যে পরিবেশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অতিরিক্ত জ্বালানি ব্যবহার করার ফলে আজ বৃষ্টির সময় বর্ষা নেই শীতের সময় শীত নেই সারা বছর শুধু করো সেটার কারণই হলো অতিরিক্ত জ্বালানি পোড়ানোর জন্যে এটা আমার মনে হয় আমার এত বছর বয়স হলো এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আর পেট্রোল ডিজেলের দাম ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্যে আমি তো দেখেছি যারা এক পা গেলেও বাইক নিয়ে যেত বাসে বা ট্রেনে যাতায়াত করছে এবং সেটা হওয়া উচিত কিছু তো আরে একটা বাজে দিকও আসে এই পেট্রোল ডিজেল বেড়ে যাওয়ার জন্যে দাম বেড়ে যাওয়ার জন্যে আমাদের খাদ্যও দাম অনেক বেড়ে যাচ্ছে সেটা একটা চিন্তার বিষয় কিন্তু তবুও আমি বলবো আগামী দিনে পেট্রোল ডিজেল পাওয়া যাবে না সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো অপ্রয়োজনে এইগুলো ব্যবহার করবেন না যারা জন্য আ আত্মিক জন্মে গাড়ি স্টার্ট বন্ধ করে না তারা এখন থেকে সতর্ক হন হ্যাঁ আপনার কাছে হয়তো টাকা আছে যে আপনার পেট্রোলটা ডিজেল টা পুড়ছে সেটা হয়তো আমার গায়ে লাগছে না আগামী এমন দিন আসতে চলেছে আপনার কাছে যতই টাকা থাকুক আপনি চাইলে পেট্রোল ডিজেল কিনতে পারবেন না